হ্যালো এটা কি অন্নপূর্ণা রেস্টুরেন্ট আমি আপনাদের রেস্টুরেন্টে চার প্লেট বিরিয়ানি আর দু প্লেট মটন কষা অর্ডার করেছিলাম কিন্তু আপনাদের তরফ থেকে খাবারটি দেরীতে পৌঁছেছে আমি খাবারটি আপনাদেরকে ফেরত দিতে চাই তার কারণ আমি যখন কৌটাটা খুললাম দেখলাম যে খাবারের মান তেমন ভালো নয় নষ্ট হয়ে গেছে তাই আপনারা যদি আপনাদের কীভাবে ফেরত দেওয়া যায় সেই পদ্ধতি আমাকে একটু জানাতেন তাহলে আমি খুব উপকৃত হতাম